আমার সাঁতার শিখতে খুব ভালো লাগে আমি আমি চাই যেন হচ্ছে সাঁতার নিয়ে আমি কিছু করতে চাই কিন্তু প্রথম প্রথম যখন আমি সাঁতার শিখতে নামি তখন আমার আমার মধ্যে খুব নার্ভাসনেস ফিল করতো কিন্তু যখন সবাই হাততালি দিয়ে উৎসাহিত করতো তখন আমি খুব তখন আমার নার্ভাসনেসটা ছিল না তখন আমি খুব তখন আমি মনের মধ্যে একটা জোর পেয়ে গিয়েছিলাম আর হচ্ছে জোর পেয়ে গিয়েছিলাম কিন্তু এখন এখন আর জোর পেয়ে গিয়েছিলাম কিন্তু তখন থেকে আমার আর একটুকুও ভয় পাই না আমি আমি হচ্ছে যে আমি আমার খুব সাঁতার শিখতে খুবই ভালো লাগে আর হচ্ছে আমি এমন চাই যেন সাঁতার আমি চাই সাঁতার নিয়ে কিছু একটা করতে সাঁতার সাঁতার আমার আমার হচ্ছে এতটাই ভালো লাগে হচ্ছে আমি সাঁতারের হচ্ছে দিনগুলো সাঁতার যে শিখতে যাই সেই দিনগুলো আমি একদিনও মিস করি না সাঁতার শিখতে আমার এমনিতেই ভালো লাগে আর আমি চাই আমি চাই যেন হচ্ছে আমি চাই যেন সবাই সাঁতার সবাই সবারই মধ্যেই কোনো না কিছু কোনো কিছু না কিছু হচ্ছে কোনো কিছু না কিছু একটা আছে যাতে মানে সবাই কিছু না কিছু করতে পারে আমিও চাই যেন আমি সাঁতারটা সাঁতার শিখে কিছু করতে পারি